হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা টিকিট কাউন্টারের ক্লার্ক আর আমি টিকিট বুক করি বলুন আপনার জন্য আমি কি করতে পারি হ্যাঁ ট্রেনের টিকিট বলতে ট্রেন তো এখন অবরোধ চলছে ঠিকই ভেবেছেন আর নদিয়া থেকে কলকাতা যাবেন ট্রেনের টিকিট যদি আপনি বুক করতে চান বুক করলে তো বেশি টাকা লাগবে সেটা আমি বুঝতে পারছি এবার যদি এবার আপনি ঠিক করুন এবার আপনার যদি সেরকম সামর্থ্য থাকে তাহলে আপনি ট্রেনের টিকিটও বুক করতে পারেন আর না হলে যদি বাসে যাবেন বলে ঠিক করেন তাহলে আমি কালকের দিকেই আপনার টিকিট বুক করে দিচ্ছি আপনি আমাকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেবেন আর আমি আপনার টিকিট বুক করে দেব আর নদিয়া থেকে কলকাতা তো আমাদের অনেক এক্সপ্রেস বাসও রয়েছে আর ওই বাসগুলোতে আপনি খুব তাড়াতাড়িও পৌঁছে যাবেন আচ্ছা আচ্ছা আপনি একটা কাজ করুন আমাদের থ্রি সীটের বাস রয়েছে আর এসি বাস রয়েছে আর আপনি হচ্ছে ওই এসি বাস বুক করতে পারেন থ্রি সীটের বাস আর আশি সীটের বাস আপনি ওই বাসে যদি আসেন তো খুব আপনার সুবিধা হবে আর আপনি খুব তাড়াতাড়িও পৌঁছে যাবেন ঠিক আছে তাহলে আপনি যদি আপনার যদি টিকিট দরকার হয় আপনি তাহলে আমার নম্বরে ফোন করে টিকিটটা বুক করে নেবেন আমাকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেবেন আমি টিকিটটা বুক করে দেব আপনারা আমার কাছ থেকে টিকিটটা কালকে নিয়েই একেবারে বাসে উঠে পড়বেন হ্যাঁ ফোন পে করে দিতে পারেন কারণ ওখান থেকে আপনারা কীভাবে আমাকে পেমেন্ট করবেন আমাকে ফোন পে করে দেবেন এটাই আমার ফোন পে নাম্বার তো এই নম্বরে আমাকে টাকা পেমেন্ট করে দেবেন হাফ টাকার পেমেন্ট করে দেবেন আমাদের দুশো টাকা করে হাফ টাকাগুলো ধরা হয় আপনি দুশো টাকা পেমেন্ট করে দেবেন ঠিক আছে রাখছি